শখ হিসেবে বাগান করাকে আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি কারণ ফুল ফল পৃথিবীর মানুষ সব কে না ভালোবাসে তাই না কারণ অনেক রকমের ফুল গাছ আমি খুব ভালোবাসি আপনিও ভালোবাসবেন যদি একটা ফুল গাছ বাড়িতে লাগানো হয় তাহলে সেটাকে যত্ন করে করে একটু ছোটোর থেকে বড় করতে গেলে কত সময় লাগে ওই ফুলগাছটি বড় হতে গেলে আমি একটা গোলাপ গাছকে প্রথমে লাগিয়েছিলাম ছোটোবেলায় তখন আমি বেশ ছোটো ছিলাম প্রায় চার পাঁচ বছরের হবে গুটিগুটি পায়ে এসে ওই গোলাপ গাছটিকে আমি লাগালাম গোলাপ গাছটি লাগানোর পরে লাগাতে পারছিলাম না প্রথমে প্রথমে পড়ে যাচ্ছিল তার পরে ঠিকভাবে আমার মা এসে বলল এটাকে সোজাভাবে দাঁড় করিয়ে একটু জল নিয়ে আয় একটু জল নিয়ে এসে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দে তাহলে দেখবি গাছটা ঠিক ভালোভাবে দাঁড়িয়ে গিয়েছে আমি তখন বেশ ছোট্টো ছিলাম যাই হোক যে কারণেই হোক না কেন আমি গাছটাকে লাগালাম সেই হিসেবে দেখে দেখে ওই ছোটোর থেকে ফুল ফল অপরাজিতা গোলাপ কত রকমের ফুল আছে বেল ফুল মালতী চম্পা চামেলি কত রকমের ফুল আছে তাই না সব ফুলকে যদি আপনি ফুল গাছের বাগান সব যদি লাগান ফুলের বাগান কে না ভালোবাসে সে বাগান যদি লাগান তাহলে কত ভালো লাগবে বাচ্চাদেরকে আমরা যখন বিকেলবেলা পার্কে নিয়ে যাই ছোটোবেলায় সবাই ওই পার্কে গেলেই আগে ফুলের বাগান দেখে মনটা তার খুশিতে ভরে ওঠে কারণ ফুলের বাগান কে না ভালোবাসে সবাই ওই বাগানটাকেই নিয়ে আঁকড়ে বাঁচতে ভালোবাসে সবাই বলে না ওই বাগানের মধ্যেই আমি থাকব আমি আর বাড়ি যাব না আমি যখন ছোটো ছিলাম তখন ওই বাগানে যেতাম বাগানে যেয়ে আমি ফুল গাছকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছি যখন আমি ছোটো ছিলাম বল নিয়ে খেলতাম তখন মাকে বলেছিলাম যে মা আরেকটু থাকো দেখো আমাকে ভীষণ ভালো লাগছে এ বাগানটাতে সেই জন্য সেখানে খেলতে খেলতে আমি একটা জায়গায় পড়ে গিয়েছিলাম তার পরে ঠিক ফুল গাছের বাগানের পাশেই পড়ে গিয়েছিলাম মা তখন উঠে দাঁড়াল বলল এই দেখ ফুল গাছটা ছিল বলে তোর কোথাও লাগল না তুই খুব ফুলকে ভালোবাসিস কিনা সেই জন্য সেই থেকে একটা ফুল গাছের প্রতি একটা ভীষণভাবে ভালোবাসা আমার জন্মায় সেই কারণে ফুল ফল যে কোনো গাছই লাগান না কেন আপনি একটা গাছকে লাগালে খুবই ভালোবাসবেন এই রকম প্রকৃতিকে ভালবাসলে ফুল ফল যে কোনো গাছই লাগান না কেন এরকম সবাই যদি ভালোবাসে তাহলে কত রকমের সবুজ গাছপালা দেখলে মনটা সবার খুব ভরে ওঠে যেমন চাষিরা মাঠে চাষ করে তাদের যখন ধান ধান খেতেতে যেয়ে তাদের যখন ফসল ওঠে তাদের যেমন বুকটা ভরে ওঠে সেই রকম কোনো মানুষ যদি আজকে গোলাপ ফুল লাগাতে যেয়ে যদি ফুল না ফোটে পাপড়ি যদি ঝরে যায় তার মনটা খারাপ হতে থাকে সেই কারণে পেয়ারা গাছ যদি লাগিয়ে যদি পেয়ারা না ফলে তাহলে তার মনটা খারাপ হয়ে যায় সেই জন্য শখ হিসেবে বাগান করাকে একটু যদি আমরা একটু যত্ন সহকারে একটু যদি লাগাই তাহলে একটু খুব ভালো হয়